এখনকারের গানের মধ্যে আর তখনকারের গানের মধ্যে আকাশ পাতাল তফাৎ আর আমি আগেকারই সিনেমা দেখতে বরাবরই ভালোবাসি যেমন ধরুন হচ্ছে অমানুষ শিল্পী আর যদি বলেন যে প্রিয় অভিনেতা তাহলে বলবো অভিনেতা অভিনেত্রির ক্ষেত্রে সুচিত্রা এবং উত্তমকুমার এবং সবথেকে হচ্ছে গানের মধ্যে যদি বলেন তাহলে হচ্ছে তোমার শিল্পী বইয়ের গান বা অমানুষ বইয়ের গান খুবই হচ্ছে ভালো আর যদি গায়কের কথাই বলেন তাহলে লতা মঙ্গেসকার কিশোর কুমার ওদের গানগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন